পশুদের রোগ বলতে কী মানে পশুদের অনেক ধরনেরই তো রোগ হয় আমি কটা বলতে পারি পা বা মুখ নিয়ে মানে আমাদের ওইদিকে তো গ্রামের দিকে পশু তো পালন হয় আর আমি দেখেছি ওদের পায়ে কিছু রোগ বলতে ওটা কী হয় অনেক সময় এখন ওদের কাছে বেশি মশা বা বাংলায় যেগুলো বলে ডাঁশ পোকা নাকি মশার মতন বড়ো দেখতে ওগুলো যখন কামড়ায় ওদের ওরা তো লেজ দিয়ে যতটুকু ওদের সম্ভব ততটুকু ওরা করতে পারে তার বেশি তো ওরা করতে পারে না এবার ওদের ওই মানে কী বলবো ওই মশা কামড়ানোর জায়গাটা চুল মানে কামড়ালো কামড়ানোর পর চুলকাচ্ছে ওরাও চুলকাচ্ছে চুলকাতে চুলকাতে ওখানটায় ইনফেকশান হয়ে যায় ওরা তো মানুষের মতন আর ওইভাবে মেডিসিন টিন দিতে পারে না ইনফেকশান হয়ে যায় ইনফেকশান হওয়ার পরে ওখানে বাড়িতে ঘরোয়া টোটকাভাবেও তুমি ওদের মানে করতে পারো ঘরোয়া টোটকা করেও ওটা ভালো হয় রোগটা আবার যদি না হয় ডাক্তার ডেকে এনেও ডাক্তারের থেকেও পরামর্শ বা ওষুধ নিয়ে ওটা ভালো হয় আর মুখে খাবার খাওয়ার পরে ওদের তো আমরা আর মুখ ধুয়ে দিই না এর মুখে খাবারটা আটা বা কিছু ওরা খেলো এবার খাওয়ার পরে ওটা লেগে আছে তখন মাছি মশা এগুলো তো বসবে খাবার খাওয়ার জন্য তখন তো ওরা আরও মুখে তো লেজের বাড়ি মেরে ওটা পরিষ্কার করতে পারে না বা ধুতে পারে না এবার ওই থেকে ইনফেকশান হয়ে মুখটাও কোনো ঘা বা কোনো কিছু হতেও পারে ইনফেকশান হতে পারে তখন আমরা ঘরোয়া টোটকা করেও অনেক সময় ভালো হয় অনেক সময় না হলেও আমরা ডাক্তার ডেকে এনে ওদের ওটা ভালো করতে পারি